পোলট্রিকে সুস্থ রাখতে গেলে যা যা করা দরকার কাঠের গুঁড়োর সাথে চুন মিশিয়ে পোলট্রির ঘরে বিছিয়ে দিতে হবে ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দরকার একটু নিরিবিলি জায়গা হলে আরো ভালো পোলট্রি নিয়ে আসে নিয়ে আসার দিন নিয়ে এসে তাদেরকে ভ্যাকসিন দিতে হবে নাহলে হবে না ভ্যাকসিন দেওয়ার কারণ এটাই তাদের যদি কোনো রকম কোনো রোগ থাকে তাহলে তা থাকবে না যেমন ধরুন তাদের পায়ের রোগ তাদের ডানার রোগ তাদের সর্দি কাশি এইসবের জন্য ভ্যাকসিন দিতে হবে পোলট্রির গ্রোথের দিক থেকেও ভ্যাকসিন খুবই ভালো জিনিস পোলট্রিকে তাড়াতাড়ি বড়ো করতে হলে ভ্যাকসিন দেওয়া আরও খুবই ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের ভেতরে লাইট ফ্যান দিয়ে রাখতে হবে গরমকালের সময় হলে ঠান্ডার সময়ে ঘরের মধ্যে একটু গরম জায়গা হলে আরও ভালো হয় কারণ ঠান্ডার সময়ে তাদের সর্দি কাশি বেশি হয় তাদের পা ধরে এই কারণেই খুবই দরকার পোলট্রির ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর পোলট্রিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণ পোলট্রিকে সুস্থ রাখার কারণ অন্য অন্য জিনিসের দাম বেড়ে যাওয়ায় পোলট্রির প্রতি মানুষ আগ্রহী বেশি সেই কারণে পোলট্রিকে সুস্থ রাখা দরকার পোলট্রিকে সুস্থ রাখার জন্য নানা ধরনের প্রক্রিয়ায় প্রয়োজন হয় সেই সম্মুখীন হয়ে আমাদেরকে নানারকমভাবে পোলট্রিদেরকে সুস্থ রাখতে হয় নাহলে পোলট্রি খুবই সূক্ষ্ম একটি জিনিস ছোটোখাটো রোগে তাদের মৃত্যু ঘটতে পারে আর তাদের মৃত্যু মৃত্যু ঘটার কারণ কৃমি হতে পারে তাদের পায়ের রোগ হতে পারে এই কারণেই পোলট্রির মৃত্যু ঘটে ভ্যাকসিনটা হলে তাদের এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় না এবং তাদেরকে খাওয়ানোর জন্য বাজার থেকে তাদের খাদ্য নিয়ে আসতে হবে তাদের খাদ্য পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা দেখতে হবে খাদ্যটা ভালো আছে কি না তাও দেখতে হবে নাহলে তাদের কোনো ভুল কোনো কিছু খাওয়া হলেই তাদের সমস্যা বিভিন্ন রোগ হয় আর এই রোগের জন্য পোলট্রিকে সুস্থ রাখতে সবাই চেষ্টা করছে পোলট্রির যখন পায়েের রোগ হয় তখন বাজার থেকে ভ্যাকসিন নিয়ে আসতে হবে ভ্যাকসিন দিতে হবে না হলে হবে না আর ভ্যাকসিন দেওয়ার আগে ডাক ডাক্তারের কাছে বলতে হবে পোলট্রির এই সমস্যা হচ্ছে ডাক্তার যে সমস্ত ওষুধ দেবে পোলট্রিকে নিয়মিত সেই সমস্ত ওষুধ খাওয়াতে হবে আর পোলট্রি চাষের ক্ষেত্রে নিরিবিলি জায়গাটাই খুবই দরকার নিরিবিলি জায়গায় একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর তাদের সময় মতো খাদ্য দেওয়া সময় মতো জল দেওয়া সময় মতো পরিষ্কার করা এদেরকে সুস্থ রাখতে হলে সব সময়ই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার না রাখলে হবে না পরিষ্কার জায়গা হলে তাদের কোনো রোগ হবে না আর রোগ হলে সমস্যা তখন সেই কারণে আমাদের পরিষ্কার জায়গা খুঁজতে হবে আর মানুষ এতটাই আগ্রহী হয়ে গেছে এই পোলট্রির জন্য যে আমার তাদেরকে সুস্থ রাখতে হচ্ছে কারণ অন্য সমস্ত কিছু ছাড়া সবাই পোলট্রিটার প্রতি এতটাই আগ্রহী হয়ে গেছে যে পোলট্রিটাকে সুস্থ রাখা খুবই দরকার পোলট্রিগুলি পোলট্রিগুলি খুবই সূক্ষ্ম একটি জিনিস সেই কারণে পোলট্রিকে আমাদের সুস্থ রাখতে হয় বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে সবাই পোলট্রিটাকে সুস্থ রাখে